আমার সংগ্রহ করা শিলাটি যেটি আছে সেটি হলো পাললিক শিলা সেই শিলাটি সংগ্রহ করে আমি বুঝতে পারি এটি পাললিক অনেক পরেই বুঝতে পারি যে এটি পাললিক শিলা পাললিক শিলা যে স্তরে স্তরে গঠিত হয় সেটি আমি ওই শিলাটি পেয়ে বুঝতে পারি প্রথমে বুঝতে পারি নি তারপরে শিলাটি ভাঙলে দেখা যায় শিলাটি স্তরে স্তরে গঠিত হয়েছে এটা থেকে আমি বুঝলাম যে এটি পাললিক শিলা এবার আমি বইয়ে পড়েছি পাললিক শিলা স্তরে স্তরে গঠিত হয় এবং আমি এটি হাতে পেয়েছি এর সাথে মিলিয়ে দেখলাম যে সত্যি এটি পাললিক শিলা যেটি আমার কাছে

এবং এই শিলা থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি হ্যাঁ বইয়ে পড়েছি যে শিলাগুলি পাললিক শিলা অন্য শিলার থেকে ক্ষয় বেশি হয় সত্যিই আমার কাছে যে পাললিক শিলাটি আছে যে অন্যান্য শিলার থেকে দেখলাম পাললিক শিলার ক্ষয়টা একটু বেশি এবং পড়েছি যে স্তরে স্তরে গঠিত হয় সেটিও ঠিক পাললিক শিলাটা স্তরে স্তরে গঠিত হয়েছে